হ্যালো স্যার আমি সামাজিক পত্রিকা থেকে বলছি আপনি তো সোশ্যাল ওয়ার্কিং নিয়ে অনেক কাজ কাজকাম করেন তো আপনার এক্সপেরিয়েন্সটা যদি একটু শেয়ার করতেন এটা কোথায় কোথায় দেন আচ্ছা আর এছাড়া আর অন্য কোনোভাবে সাহায্য করার চেষ্টা করেন আপনাদের ফাউন্ডেশনের মেম্বার কত জন আপনি কোথা থেকে ভাবলেন যে এরকম সোশ্যাল সার্ভিস কাজ করলে ভালো হয় আচ্ছা এটা কি আপনিই স্টার্ট করেছিলেন তিনি কি এখনও আছেন আচ্ছা আপনার রিসেন্টলি এরকম কী কাজ করেছেন একটু বলতে পারবেন আচ্ছা আর কিছু বলুন আপনাদের ফাউন্ডেশন সম্পর্কে বা এখানে যদি কেউ জয়েন করতে চায় আপনাদের সাথে সেম কাজ করতে চায় তাহলে তাদেরকে কী করতে হবে আচ্ছা ঠিক আছে আমি আপনার সাথে পরে কন্ট্যাক্ট করে নেব